হ্যাঁ কী হয়েছে আপনি হ্যাঁ জুতো আছে ঠান্ডার জুতো আছে বুট জুতো আছে হিল জুতো আছে ওই পাঁচশো টাকা বারোশো টাকা কিরকম জুতো নেবেন আরো কম হবে দুশো তিনশো আরো কম হবে আপনি কিরকম জুতো নেবে ঠিক আছে আপনি আসুন ঠিক আছে হ্যাঁ খুবই ভালো হবে হ্যাঁ অনেক হ্যাঁ ওগুলো হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কম সমে হবে একটু